কী রে কেমন আছিস এই তো ভালো ফোন করিস না কেন এখন আর ঠিকই বলেছিস যা দাম বাড়িয়ে দিয়েছে আমি তো আরেকটা ফোনে রিচার্জই করি নি হ্যাঁ আগে তো ছশো টাকা ছিলো সেটা এখন বাড়িয়ে সাড়ে সাতশো করে দিয়েছে যেটা সাড়ে ছ শো ছিলো আটশো টাকা করে দিয়েছে এমনি মানে রিচার্জের দাম দিন দিন বাড়তেই থাকছে হ্যাঁ বাড়িতে আর কারোর ফোনে রিচার্জ নেই আর কী বলবো যা রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে রিচার্জ করা সত্যি খুব মুশকিল ব্যাপার হ্যাঁ আমি দু দিন আগে করলাম ভাবলাম তোকে ফোন করি তুই এত দিন ফোন করিস নি আমার তো আগে সাড়ে ছশো টাকা নিতো এখন সেটা সাড়ে আটশো টাকা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আরে ফোন করবো খনে কিন্তু তাও গ্রুপে তো সব কিছু দেখায় তুই রিচার্জ না থাকলে কী করে অনলাইন এসে দেখবি হ্যাঁ আমি দেখছি যতটা সম্ভব ঠিক আছে রাখলাম হ্যাঁ